সাধারণত পশুপালনে ধরনের গরু গরু ভেড়া মুরগি ইত্যাদি পশুপালন করা হয় যেমন গরু গরু পশুপালন করতে হলে একটা ঘর বানাতে হবে ঘর বানিয়ে সাইডে বেড়া দিতে হবে দিয়ে তার মধ্যে গরুর খামার খামারে করতে তারপরে একটা গরু গরুকে ভালো করে খাওয়া দাওয়াতে হয় যেমন খ খড় গম ইত্যাদি আর ভেড়া ভেড়া ছাগল পালন করতে গেলে আরেকটা ঘর করতে হবে ঘর করে তাদেরকে খাওয়ানো খাওয়া দাওয়া দিতে হবে তারপরে যেমন ভেড়া বা ছাগল এদেরকে যেমন ঘাস গম ভুট্টা এসবই ইত্যাদি খেতে দিতে হবে আর মুরগি মুরগিদের জন্য একটা ঘর ঘর বানাতে গেলে একটু ছোটো ঘর বানালে খুবই ভালো হয় যেমন মুরগি ওদেরকে খাওয়া দাওয়ার জন্য রাখতে হলে নিচে নিচে কাঠের গুঁড়ো দিয়ে কাঠের গুঁড়ো দিতে হবে তারপরে জল খাওয়ানোর জন্য জলের ব্যবস্থা করে দিতে হবে তারপর যেমন মুরগি যখনই বড়ো হবে তখন তারা ডিম দেবে সেই ডিমগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবো তারপর তারপর মুরগির মাংস মাংস কেটে বিক্রি করলে টাকা ইনকাম করতে পারবো যেমন গরু ভেড়া মুরগি এগুলোকে একসাথে একসাথে রাখা বাঞ্ছনীয় এদেরকে এদেরকে এদেরকে আলাদাভাবে রাখতে হলে খুব ভালো হয় যেমন যেমন গরু ভেড়া এক গোয়ালে থাকতে পারবে কিন্তু মুরগি থাকতে পারবে না আর গরু উৎপাদন করলে একই একটা জিনিস খুব ভালো হয় যেমন গরু আমাদেরকে দুধ দেবে যেমন গরু আমাদেরকে দুধ দেবে তারপর তারপরে গরু তারপর ভেড়া ভেড়াগুলো রকম বিক্রি করেও আমরা টাকা ইনকাম করতে পারবো কিংবা তারপর যেমন ভেড়া ভেড়ার দুধ বিক্রি করেও আমরা টাকা ইনকাম করতে পারবো যেমন ছাগল ছাগল ছাগলকে আমরা বিক্রি করে টাকা ইনকাম করতে পারবো এ খুবই ভালো হয় এগুলো আর গরুদেরকে ভালো দুধ দেওয়ানোর জন্য যেমন খড় খাওয়াতে হবে ঘাস গম ভুট্টা এসব খাওয়ালে গরু গরুরা খুব ভালো দুধ দেবে আর মুরগিদেরকে গম ভুট্টা সবই খেতে দিতে হবে আর গরুদেরকে গরু ভেড়া ছাগলকে সব সময় বেঁধে রাখা যাবে না যেমন মাঠে মাঠে কিছুক্ষণ বেঁধে রাখতে হবে আর গরু ভেড়া ছাগলকে বেশি রৌদ্রে রাখা যাবে না যেমন গরু গরু রাখ গরু বাঁধলে গরু গরুর যেমন দুধ দেবে গরুরা যেমন দুধ দেবে তেমনি গরুরা যেমনই দুধ দেবে ওর থেকেও আমরা টাকা ইনকাম করতে পারব যেমন গরু বিক্রি করেও আমি টাকা ইনকাম করতে পারব এটা কারণ যেমন গরুদেরকে একটা বড়ো ঘর লাগবে গরুর গরু হচ্ছে পশুপালন করতে আর ভেড়া ভেড়াদের খুব ওরকম পশুপালন করতে একটা ঘর লাগবে বড়ো যেমন গরুদেরকে সকালবেলা বার করতে হবে বার করে এক জায়গায় বেঁধে রেখে তাদেরকে তাদেরকে যেমন খড় ভুট্টা এসবই খেতে দিতে হবে তেমনি ছাগলদেরকে ছাগলদেরকে ওর সকালে বার করে এক জায়গায় বেঁধে রাখতে হবে তাদেরকে সকালে খাবার দিতে হবে দুপুরে জল তারপরে জল খাওয়ানোর কিছুক্ষণ পরে তাদেরকে আবার কিছু খেতে দিতে হবে তারপরে বিকেলে একবার খেতে দিলেই হয়ে যাবে আর বিকেলে বিকেল চারটের আগে গরু ভেড়াদেরকে সবাইকে জল খাইয়ে দিতে হবে খেলে খুব ভালো হয় কারণ আর সন্ধ্যের সন্ধ্যের কাছে কাছাকাছি খাওয়ালেও হয় কিন্তু চারটে দিকে খাওয়াল বেস্ট হয় আর এগুলো গরু ছাগল ভেড়া মুরগি এগুলো আয়ের জন্যে আয়ের জন্যে খুবই ভালো এই সবই